আমার এলাকার লোকের সাধারণত ভ্রমণের স্থান পছন্দ করে বিশেষত এদিকে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর আচ্ছা এইদিকে আপনার দার্জিলিংয়ের পাহাড় দীঘার সমুদ্র সৈকত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক স্থান রয়েছে এছাড়া মুর্শিদাবাদে আপনার রয়েছে হাজারদুয়ারি বিভিন্ন প্রসিদ্ধ স্থান লালবাগ মীর জাফর ষড়যন্ত্র করে মেরেছিল নবাব সিরাজউদ্দৌলাকে তার যে সমাধিস্থল জায়গা রয়েছে সেগুলো আমাদের এখানকার লোকেরা ভ্রমণ করতে পছন্দ করেন